আমি যেহেতু শরীর ফিট রাখার জন্য জিম করি সেহেতু আমি প্রায়ই প্রতিদিন সন্ধ্যের দিকে স্যুপ রান্না করতে পছন্দ করি এবং স্যুপ রান্নার জন্য আমি বাজার থেকে গাজর বিন এবং ম মাংস সংগ্রহ করি তাছাড়াও আদা রসুন পেয়াঁজ পরিমাণ মতো সংগ্রহ করে আনি এবং সেটিকে সন্ধ্যের দিকে রান্না শালে রান্না করি প্রথমে আমি রান্নার সময় পপ্রথমে তেল দিয়ে আগের পেয়াঁজ দিকে ভেজে তারপরে রসুন দিয়ে তারপরে পরিমাণ মতো আদা দিয়ে সেই মশলাটিকে ভেজে কষে নিই তারপরে এক কষা হয়ে গেলে সুগন্ধ বেরিয়ে আসলে তারপরে প্রথমে গাজরটিকে কুঁচিয়ে গাজরটি দেওয়া হয় তারপরে বিনটিকে ছোটো ছোটো করে কুঁচিয়ে বিন দেওয়া হয় তারপরে কিছুক্ষণ বিন একটু ভেজে নিয়ে সেগুলো ভাজা হয়ে গেলে তারপরে মাংসটিকে তুলে দেওয়া হয় এই মাংসটিকে তুলে দেওয়ার পর সেগুলি মাংসটিকে বিন গাজর সবাইকে একসঙ্গে ভেজে তারপর আস্তে আস্তে নেড়ে একটু নাড়ার পর হালকা করে পরিমাণ মতো জল দি জল দেওয়া হয়ে গেলে তারপরে সেইটিকে আরেকটু বেশি করে জল দিয়ে সেইটিকে থালা দিয়ে এ বন্ধ করে সিদ্ধ করে নেওয়া হয় সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে এলে একটু পরে খুলে নিয়েই দিয়ে আবার একটু ভালো করে জল দিয়ে সিদ্ধ করে সেইটিকে পরিমাণ মতো করে খাওয়ার মতো উপযুক্ত করে তুলি